আমার জীবনে দেখা একটি স্বর্গীয় ঘটনা হল সূয্যগ্রহণ আমি অনেক সময় দেখেছি যে সূয্যগ্রহণ সূয্যগ্রহণের সময় আগে আমি জানতাম একটি পৌরাণিক কাহিনি কিন্তু যখন আমি উচ্চশিক্ষার দিকে অগ্রসর হই তখন আমি আসল কারণ জানতে পারি কেন সূয্যগ্রহণ হয় সূয্য ও পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন সূর্যগ্রহণ হয় কারণ সূয্যের আলো চাঁদে আটকে যায় পৃথিবীতে আসে না তাই সূয্যগ্রহণের সৃষ্টি হয়ে থাকে আমার এইটা দেখা খুব একটি আনন্দকর এবং সুমুগ্ধকর জিনিস কারণ আগে আমি জানতাম পৌরাণিক কাহিনির সূয্যগ্রহণের যখন আমি পড়াশুনো করার পর সূয্যগ্রহণের আসল কাহিনি জানতে পারি তখন আমি খুব আনন্দিত হই এবং মুগ্ধ হই আবার আমি আর একবার যখন সূয্যগ্রহণ দেখি তখন আমি এক্স রে প্লেট দিয়ে ভালোভাবে দেখি সেই ঘটনাটাকে এবং দেখি যে সূয্যের এবং পৃথিবীর মাঝখানে চাঁদের যে ছায়া পড়ে তাই তাই এই সূয্যগ্রহণের দেখা মেলে সূর্যগ্রহণ হল একটি পৌরাণিক নিক কাহিনি দ্বারা বর্ণিত হয়েছিলো আগে যখন বিজ্ঞান আরো উন্নতি হয় তখন এর আসল কাহিনি আমরা জানতে পারি এইটাই ছিল আমার জীবনের একটি স্বর্গীয় ঘটনা যেটা আমাকে খুব মুগ্ধ করেছে